গান মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ মানুষ সুখেও গান শোনে দুঃখেও গান শোনে তার একাকিত্ব ভুলে থাকার জন্য গান একটা অন্যতম সঙ্গী আমার কাছেও সেরকম যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান এছাড়া কোনো বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস রবীন্দ্রনাথের জন্মদিন পালন এইসব অনুষ্ঠানে গান গাইতে পারে